আমি রেসিপি সঠিকভাবে অনুসরণ করি না হ্যাঁ তবে কিছু কিছু রেসিপির মধ্যে তার যে প্রধান রেসিপির গুণাগুণ সম্পর্কে সেটা আমি দেখি কেননা আমার রান্নার সম্বন্ধে বেশ কিছুটাই জ্ঞান আছে আমি সেই কারণেই আমি রান্নাটা ভালোবাসি ওই কারণে আমি রেসিপি থেকে পুরোপুরি রান্না করি না আমি আমার নিজের মতো করে সুন্দরভাবে সেই রেসিপিটা মুখরোচক করে তুলে ধরার চেষ্টা করি আমি ততক্ষাণে নানা রেসিপি দেখেছিলাম এবং সেই রেসিপির মধ্যে এক দিন একটা রেসিপি দেখি সেই রেসিপিটা হলো বাঁধাকফির পেঁয়াজি ওই বাঁধাকফির পেঁয়াজিটা আমি প্রথমে ভেবেছিলাম যে কীভাবে কী রান্না করছে বাঁধাকপির কী বা কীভাবে পেঁয়াজি হবে বুঝতে পারি নি আমি তারপর রেসিপি বইটা ফলো করে দেখি যে রেসিপিতে দেখা যাচ্ছে যে বাঁদাকফি দিয়ে সুন্দরভাবেই অনায়াসে পেঁয়াজি তৈরি করা যায় আমিও চেষ্টা করলাম বাঁধাকপিকে সেই একই পদ্ধতিতে করার তার শুদু আমি একটা পরিবর্তন করেছিলাম ওরা বাঁধাকপিটা কাঁচা দিয়েছিলো আমি ভাবলাম যদি কাঁচাতে সেদ্ধ ভয় বা না হয় আমি সেই কারণে বাঁধাকপিটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর রান্নাটা শুরু করি আর দেখি সত্যিই রান্নাটা খুব সুন্দর খেতে এই কারণে আমি কিছু কিছু জিনিস আমি আমার নিজের মতো করে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করি